আমাদের এখানে পিকনিক বলতে স্থানীয় সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আছে যেগুলো হচ্ছে দামোদর নদী আমাদের এখানে বিহারীনাথ পাহাড় আছে এবং কিছু মাইথন ড্যাম এরম এরকম কিছু ব্যবস্থা আছে যেখানে পিকনিক খুবই পরিবেশ এবং যেগুলো স্থানীয় এলাকায় খুবই সুন্দর আছে আবহাওয়া আছে এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা পিকনিক করতে আসে এবং বিভিন্ন বছরে বিভিন্ন সিজনে বিভিন্ন সময়ে তারা এখানে ঘুরতেও আসে তো আমরা পিকনিকের সময় এই জায়গাগুলোয় বেশি পছন্দ করি এবং আমার বিশেষ করে আমার বেশি পছন্দের জায়গা দামোদর নদীর তীরে সেখানে পিকনিক করতে আমাদের খুবই মন পছন্দ লাগে মন মনে ভালো লাগে এবং নদীর তীরে আমাদের একটা খুবই ভালো পার্ক আছে তৈরি করা সেখানে আমরা প্রতিবছর শীতকালে যায় এবং আমরা পিকনিক করি এবং আমাদের প্রতিবছর সেখানে যাতে খুবই সুন্দর লাগে এবং সেখানকার পরিবেশ খুবই মনোরম পাহাড় নদী আবহাওয়া বাতাস মানে সেখানে যেখানে যারাই যাবেন সেখানে এখানে তাদের মানে দু চার ঘন্টা এমনিই কেটে যাবে তাদের কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে ঘোরার জায়গা বলতে এবং পিকনিক স্পট বলতে এইগুলোই আছে এবং যদি কেউ যায় খুবই ভালো করে সেখানে পিকনিক করতে পারবেন